আমার সংগ্রহের কতগুলি জিনিস দেশের বাইরে আনা হয়েছে আমি সেই জিনিসগুলি সোনার দোকান থেকে সংগ্রহ হ্যাঁ করেছি আর কিছু জিনিস কিছু কিছু জিনিস আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি অনলাইনে দেখে আমি আমার পছন্দ মতো অর্ডার করেছিলাম আর তারপর সেই জিনিসগুলি আমার বাড়িতে এসে ডেলিভারি দিয়ে গিয়েছে এভাবেই আমি আমার সংগ্রহের জিনিসগুলি আমার কাছে পেয়েছি